চন্দ্রকোণা টাউনের মধ্যে বিকল্প আবাসন হচ্ছে যেমন হরেন্দ্র প্যালেস ঝর্ণা প্যালেস সোনার বাংলা ঘাটালের মধ্যে আছে সোনার সংসার মেদিনীপুরের মধ্যে আছে তাজ হোটেল এগুলো এইগুলো আমাদের এখানের মধ্যে পশ্চিম মেদিনীপুরের মধ্যে আছে এখানে এই হোটেল বা হাউজ মার্কেটের মধ্যে যেমন বাইরে থেকে লোক এসে ছোটো ছোটো কোনো কাজ করতে পারে তার জন্য বাড়ি ভাড়া নেয় বাড়ি ভাড়া নিয়ে অনেক ব্যবসা ট্যাবসা তৈরি করে ব্যবসা শুরু করে এবং ওই ব্যবসা থেকে যারা বাড়ি ভাড়া দেয় তাদের অনেকটা মাইনে আসে ওটা থেকে সংসারের কাজ চলে যায় আর এই ভাড়ি বাড়ির ভাড়া হচ্ছে এসি রুম হয়তো তিন হাজার টাকা আর স্বাভাবিক নর্মাল রুম হাজার টাকা এখানে অনেক ছেলেমেয়ে আসে পড়াশোনা করার জন্য তাদের জন্য অবশ্যই যথেষ্টভাবে তাদের জন্য উপলব্ধ আছে এই বিকল্পটা ও অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে পড়াশোনা করার জন্য এই এর জন্য অনেক কিছু এই হাউজ মার্কেট বিকল্প অনেক প্রবণতা বাড়ায় এখানে আর স্থানীয় সংবাদ বেঙ্গল সমাচার এখানে ছাপা খবর দৈনিক সংবাদপত্র বা মাঝে মধ্যে এই আবাসনগুলির মধ্যে সংবাদ আসে